হ্যাঁ ভারত অন্যান্য সংস্কৃতির তুলনায় ভারত বিভিন্ন উপায় আলাদা যেমন হচ্ছে ভারতে হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য মানে খুব আলাদা ভারতের প্রথম কথা ভারতের প্রথম কথা ভারতে বিভিন্ন ধরনের লোক বসবাস করে বিভিন্ন ভাষ ভাষার লোক বসবাস করে ভারতে বিভিন্ন ধর্মের লোক বাস করে বিভিন্ন ভা ভাষার লোক বাস করে এখানে এখানে বিভিন্ন ধরনের ধার্মিক অনুষ্ঠান পালন করা হয় যেমন আমাদের এখানে মুসলিমদের যেমন ঈদও পালন করা হয় তেমন খ্রিষ্টানদের খ্রিষ্টানদের এক্সমাসও পালন করা হয় ক্রিসমাস ডে আর শিখদের যেমন গুরু নানকের বার্থডেও সেটাও পালন করা হয় তো এই জন্য ভারত আমাদের বিভিন্ন উপায়ে আলাদা এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের লোকসঙ্গীত তারপরে ভরতনাট্যম কথাগীতি সব ধরনের ইয়ে আছে